ওই ছবি তোলার জন্য আমি ব্যক্তিগতভাবে যে ক্যামেরাটি ইউজ করি সেটা হচ্ছে নিকনের ফাইভ সিক্স জিরো জিরো ডি বলে একটি মডেল এবং এই ক্যামেরাটি ব্যবহার করার মূল কারণ হচ্ছিল যে আমি যেই সময় এই ক্যামেরাটি কিনেছিলাম তখন আমার ওই নির্দিষ্ট বাজেটের মধ্যে যে যে ক্যামেরাগুলি ও অ্যাভেলেবেল ছিল তার মধ্যে এটিই আমার ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে এটা হয়তো আমার জন্যে এবং যেহেতু আমার কোথাও খেত যে বন্যপ্রাণ বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অনেক বেশি প্রিয় সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এই ক্যামেরাটা হয়তো আমার জন্য আরও বেশি ভালো হবে এবং তারপরে আমি এটি কিনেছি এবং সেটি ব্যবহার করছি আমার তো এখনও পর্যন্ত খুব ভালো লাগে আমি এখনও পর্যন্ত ওতেই ছবি তুলি এবং আমার ভালো লাগে খুবই ভালো লাগে তার পারফর্ম্যান্স সবসময় ভালো লেগেছে এখনও পর্যন্ত আমাকে খুব একটা নিরাশ করেনি আর কি নিকনের এই ক্যামেরাটি এবং হয়তো ভবিষ্যতে আবারও কোনও ক্যামেরা যখন কেনার সময় হবে তখন হয়তো আবার আমি এই কোম্পানিকেই ভরসা করার চেষ্টা করবো এবং এটাই আর কি যে এর সঙ্গে যে আরও কমপ্যাটেব্ল লেন্সগুলো আছে যেগুলি আলাদাভাবে আমি দরকার পড়লে নিতে পারি সেটা একদিক থেকে খুব হেল্পফুল এর শাটার স্পীডের কারণে তখন আমার খুব ভালো লেগেছিল এবং আমি পার্টিকুলার যে প্যাকেজটা নিয়েছিলাম তার সঙ্গে একটি টেলিফটো লেন্স এটার সাথে যুক্ত ছিল তো তার ফলে আমার ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে কাজে লেগেছিল তাই কারণে আমি এটাই ব্যবহার করি এবং আমার ভালো লাগে